হ্যাঁ আমি আমার বাগানের বিভিন্ন ধরনের গাছপালা কোনো দোকান থেকে বা কোনো বীজ পুঁতে সেগুলোকে রোপণ করা হয় এবং তাতে বিভিন্ন ধরনের জৈব পদার্থ এবং জৈব সার দেওয়া হয় বিভিন্ন ধরনের গাছপালা বিভিন্ন ধরনের ফুল ফুলের গাছ বিভিন্ন ধরনের দোকান থেকে কিনতে হয় এবং বিভিন্ন ধরনের গাছ বিভিন্ন ধরনের বীজ থেকে লাগাতে হবে এবং সবজির চারা লাগাতে হয় দোকান থেকে কিনে এনে বিভিন্ন ধরনের গাছপালা এনে মাটিতে পুঁতে তাতে জল দিয়ে তাতে সার দিয়ে সেই গাছ ধীরে ধীরে বড় হয়ে ওঠে এবং বড় হয়ে তাতে ফলমূল আসে